হ্যাঁ আমি কী বলুন তো কোচের ভূমিকা হচ্ছে আমরা যখন স্কুল লাইফে যখন খ্যা খেলাধুলা করতাম তখন খেলাধুলা অ্যাকচুয়ালি হচ্ছে নিজের নিজের কাছে হ্যাঁ এবার আমাদের কোচ যিনি আমাদের খেলা শেখাতেন তার কথা মেনে চলা বা তা তার কথা মতো চলা বা তাকে ফলো করে চলা এটাই হচ্ছে আমাদের মানে নিয়মের মধ্যে পড়ে তার কারণ হচ্ছে খেলা হচ্ছে শরীরের পক্ষে খুবই ভালো হ্যাঁ আর শরীর আমাদের ফিট থাকে হ্যাঁ আবার খেলা একটা এমনই জিনিস যে সব কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলাটাই হচ্ছে আমাদের কী বলব মেনে চলাটাই হচ্ছে আমাদের নিয়ম হ্যাঁ আর কোচ যেটা বলবে সেটাও মেনে চলাটা আমাদের অবশ্যই দরকার আর খেলাধুলা অ্যাকচুয়ালি ফিটনেস থাকে শরীরেও ফিটনেস থাকে হ্যাঁ এইটুকুই ব্যাস